আমি গতকাল যে ব্লুটুথ হেডফোনটি অর্ডার করেছিলাম সেটি আমি আজকে ক্যান্সেল করতে চাই কারণ আমি যে টাকাটি ওখানে পরিশোধ করেছিলাম টাকাটি তো সেটি আমার এখন প্রয়োজন নেই জিনিসটি তার কারণ আমার আগেরটা যেটা ছিল সেটা দিয়ে এখন কাজ চলে যাবে আমার কিন্তু আমি তাও একটা অর্ডার করেছিলাম যে যাতে আমি নতুনটাও ব্যবহার করতে পারি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি ভুলবশত ওটা অর্ডার করে ফেলেছি এখন নতুনটা না হলেও চলবে তাই আমি আমার ওই ব্লুটুথ হেডফোনটি এখন অর্ডারটি ক্যান্সেল করতে চাই এবং যে টাকাটি আমি পরিশোধ করেছিলাম সেই টাকাটি আমার ওই অ্যাপ অ্যাকাউন্টের ওয়ালেটেই যেন রিফাণ্ড আসে তাহলে কী পরবর্তীতে আমি অন্য কোনও জিনিস অর্ডার করি তাহলে ওই অ্যাপ অ্যাকাউন্টের ওয়ালেট থেকেই আমি পে করে অর্ডারটি দিতে পারব তাহলে আমার সুবিধে হয়